সেন্ট্রাল ব্যাংক থেকে বলছেন বলছি আ আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে আমি নতুন করতে চাই তো কী কী ডকুমেন্টস লাগবে আমার না জিরো ব্যালেন্স না আমি এখন জিরো ব্যালেন্স না কারেন্ট অ্যাকাউন্ট আচ্ছা এই এইটা এই ব্যাংক এই এখান থেকে করে দিলে ই ব্যাংকিং করতে পারবো তো সঙ্গে সঙ্গে ই ব্যাংক ই ই ব্যাংকিংটা করতে পারব তো আমি এ টি এম কার্ডটা কত দিনের মধ্যে পাবো

আর আসলে ব্যাংকের লিমিটেশান কত পু সারা দিনে সারা দিনের লিমিটেশান কত টাকার তোলার হুম হ্যাঁ না না আমি বলছি পরে আমি অ্যাকাউন্ট করার পর সারা দিনে কত টাকা আমি ডেবিটেশান তুলতে পারব ঠিক আছে ঠিক আছে